বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় গল্পের শঙ্করের চরিত্রটি আমার জীবনে একটা বিশেষ পরিবর্তন এনে দেয় গ্রামের মকঃস্বলের ছেলে শঙ্কর বড় হয় মফঃস্বল এলাকায় পেটের তাগিদে তাকে শহরাঞ্চলে জীবিকার জন্যে যেতে হয় এবং সে তখন লাইনের ওয়াগন পাতার কাজ চলছে আফ্রিকার কোনো একটা জায়গায় আমরা সবাই জানি এবং সেইখানে সিংহের উৎপাতে প্রচুর নিরীহ মানুষ তাদের প্রাণ হারাচ্ছে এই সিংহের উৎপাতের হাত থেকে শঙ্কর নিজেকে প্রাণ বাঁচায় এবং পরে তিনি ওই লাইনে লাইনম্যানের কাজ নেন এবং এক দিন সেইখানে প্রচণ্ড বিষধর সাপেরও উৎপাত ছিল শঙ্কর সেইখানে এক দিন আসতে আসতে দেখতে পায় একটা মাছ ধরতে যায় এবং আসতে আসতে দেখতে পায় একটা গাছের নিচে একটা মুমূর্ষু মানুষ বিশ্রাম করছে যার নাম দিয়েগো আলভারেজ ডিয়েগো আলভারেজকে সঙ্গে নিয়ে শঙ্কর জীবনের এক বিশাল মোড়কে ঘুরিয়ে দেয় একটা খেটে খাওয়া মানুষের জীবনের মোড় যে এইভাবে ঘুরে যেতে পারে শঙ্করের এই অবিস্মরণীয় গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর চাঁদের পাহাড়ের মধ্য দিয়ে আমাদের পাঠকগণের মনে তুলে ধরেছিলেন এবং এই গল্পটি পড়েই আমি এইটুকুই জানতে পেরেছি যে মানুষ যে স্তর থেকেই যেইভাবেই উঠে আসুক না কেন তার মনে যদি ইচ্ছা থাকে এবং প্রবল উদ্যম যদি থাকে বড় হওয়ার সে এক দিন সমস্ত বাঁধাকে অতিক্রম করে উদ্যম নিয়ে বড় হবেই হবে সেরকমই আমার জীবনের কাহিনী আমি শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ি এবং এক সময় প্রায় বিছানা শয্যা হয়ে পড়ি এবং সেই রোগকে আমি কঠিন এবং কঠোর সংগ্রামের মধ্য দিয়ে পিছনে ফেলে আজ আমি অনেকটাই সুস্থ হয়ে পড়ে সুস্থ আজ আমি আবার পুনরায় যেটিকে আমার কর্ম জগতে ফিরছি এর এই শঙ্করের জীবনী পড়েই আজ আমি অনুপ্রাণিত হয়েছি জীবনের মোড় এই শঙ্করের জীবনই ঘুরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত শঙ্কর একটি হীরের খনি আবিষ্কার করে এই ছিল মূল সারাংশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের ইচ্ছা এবং সত্যি যদি মানুষের মধ্যে থাকে মানুষ এক দিন ঠিক তার লক্ষ্যে পৌঁছবেই